ভারতবর্ষে ছোটো ছোটো ব্যবসায়ীদের স্বনির্ভর করে তোলার জন্য সরকার থেকে মুদ্রা লোন যোজনা চালু করেছে এবং গ্রাম অঞ্চলের স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমেও সরকার ছোটো ছোটো স্কিমের অনেক ধরনের টাকা পয় ব্যবসার জন্য কিছু টাকা দিয়ে তাদেরকে স্বনির্ভর করার চিন্তাভাবনা করছে সরকারের তরফ থেকে অনেক ছোটো ছোটো ব্যবসায়ীদেরকে ছোটো ছোটো স্কিমের লোন দিয়ে তাদেরকে স্বনির্ভর করে তুলছে অনেক ফাইন্যান্স কোম্পানি সরকারের সরকারের সঙ্গে যুক্ত হয়ে গ্রাম অঞ্চলের সাধারণ মানুষকে অল্প কিছু ঋণ দিয়ে স্বনির্ভর করে তুলছে